আমি মনে করি বাচ্চাদের স্কুলের ঋণ এবং রিটার্ন সম্পর্কে শেখানোর বিশেষ প্রয়োজন নেই তার কারণ ছাত্রানাং অধ্যয়নং তপঃ ছাত্ররা বা ছাত্রদের কাছে অধ্যয়ন পড়াশুনাটাই সবথেকে বড়ো জিনিস হওয়া উচিত পরবর্তীকালে যখন স্কুলের গণ্ডি পেরিয়ে তারা কলেজে যাবে তখন তাদেরকে ঋণ সম্পর্কে বা ঋণ তার রিটার্ন সম্পর্কে যথেষ্ট শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে আমার মনে হয় যে স্কুল জীবনে ছাত্রছাত্রীদের অর্থনৈতিক ঘটনাপ্রবাহের সাথে কোনওভাবেই না জড়ানোই উচিত ইভেন এমন কি আমি মনে করি কোনও ছাত্রছাত্রীর স্কুলের যে ফিস এটাও তার গার্জেন বা অভিভাবকদের দিয়ে দেওয়া উচিত ছাত্রের হাতে নয় বিশেষ করে ছাত্র জীবনে অর্থাৎ স্কুল জীবনে তাদের অর্থের সম্পর্কে না আসাটাই শ্রেয় বলে আমার মনে হয়